আমি একটা অনলাইন থেকে কুর্তি নিয়েছিলাম কিন্তু কুর্তিটা একদম বাজে এসেছে যেটা রং অনলাইনে দেখিয়েছিল সেটা খুব সুন্দর ছিল কিন্তু এই কুর্তিটা এসেছে সেটা খুব বাজে রং কাপড়টি গুণগত মান দিক থেকে নিম্নমানের